হ্যালো

ও তো টিকিট কেটে ঠিক আছে ওই চার নম্বর গেট দিয়ে আপনি চলে আসুন

আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি এই এ এই এসেই যাচ্ছি এই দু এক মধ্যে আমি এসে যাব হ্যাঁ বলুন খাওয়া দাওয়া কী করেছেন স রাত্রে কী খেয়েছেন এখানটায় লাগছে এখানটায় আর একটু জোরে শ্বাস নিন ঠিক আছে আমি আমি এই